বিশ্বে ভারতীয় শিল্প আর শিল্পীর প্রতিনিধিত্ব বাড়াতে অনেক কিছুই করা যেতে পারে তাদের ডিজিটালি প যে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো দেওয়া যেতে পারে এখন যে সাম্প্রতিক বছরগুলো সান সাম্প্রতিক বছরগুলোতে শিল্পের ক্ষেত্রে ডিজিটাল একটা প্রভাব পড়েছে যেটা শিল্প আর শিল্পীকে অনেক বেশিভাবে প্রভাবিত করেছে এখন এই ডিজিটালের জন্য ডিজিটাল যুগের জন্য এখন যে তাদের আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে তারা শিল্পীরা আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল এ এই প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করতে পারছে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে অন্যান্য দেশের যে শিল্পীরা রয়েছে অন্যান্য দেশের শিল্পী তাদের গ্যালারির সাথে সম্পর্ক এ করতে পারছে সম্পর্ক স্থাপন করতে পারছে এছাড়াও তারা অনলাইনে এখন সোশ্যাল মিডিয়ায় তাদের যে কাজগুলো রয়েছে তাদের যে শিল্পগুলো রয়েছে সেগুলোর প্রচার করতে পারছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রচার করায় লাইভের মাধ্যমে এখন যেমন ফেসবুক ইন্সটাগ্রাম রয়েছে সেখানে লাইভের অপশানে তারা দ সরাসরি দর্শকের সাথে যোগাযোগ করতে পারছে এর মাধ্যমে শিল্পীরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারছে কাজ করে অর্থায়নও করতে পারছে অন্যান্য সাহায্যও প্রদান করতে পারছে এছাড়া তারা ডিজিটাল আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব বাড়ানো তাদের কাজ প্রচার করা এগুলো করছে